হ্যালো হ্যালো বলুন

ও কী ফোন নেবেন ও কেমন বাজেটে নিতে পারবেন বাজেট বলতে সাত আট থেকে শুরু দশ বারো পনেরো তার ওপরেও আছে আপনি কেমন পারবেন সেরকম দেখানো হবে ও হ্যাঁ তাহলে আছে চোদ্দো পনেরোয় অবশ্যই ওপো আছে ভিভো আছে আপনার সুবিধা মতো এক দিন চলে আসুন আমাদের শোরুমে যেটা পছন্দ হবে সেটাই সেটাই নিয়ে নেবেন ঠিক আছে